আমাদের ভারতবর্ষের জলবায়ু মৌসুমি প্রকৃতি মৌসুমি প্রকৃতি হওয়ার কারণে সারাবছরই আলাদা আলাদা ঋতু হয় এবং ছয়টি ঋতু নিয়ে আমাদের ভারতবর্ষ গঠিত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঠিক সেই রকমভাবে বাংলা মাসের দুইমাস অন্তর অন্তর এক একটি ঋতু ধরা হয় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্ত্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল এই সমস্ত ঋতুগুলি নিয়েই আমাদের দেশ গঠিত আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু পরিবর্তন দেখা যায় কখনও কোথাও গ্রীষ্ম কোথাও আবার শরৎ কোথাও শীত এই সমস্ত ঋতু নিয়েই আমাদের বিভিন্ন দেশ গঠিত আর এই জলবায়ু পরিবর্তনের জন্যই আমাদের দেশে নানা ধরনের ফলমূল পোশাক আশাক সমস্ত কিছু তৈরি হয় এবং মানুষজন তাকে মিলিয়ে মিশিয়েই উপভোগ করে থাকে বর্ষার সময় তারা নতুন ধান তৈরি করে সারা বছর খাবার জোগান দেয় এইভাবেই ঋতুগুলিকে তারা খুব আনন্দের সঙ্গে পালন করে